আচ্ছা দিদি শুনুন না বলছি আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে ও না মানে আসলে না আমার বাড়িতে একটা অকেশান আছে আমার সেটা আমি আয়োজন করছি আর হঠাৎ করেই না বিদ্যুৎটা চলে যায় ও আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে আছে না তাহলে হয়তো আমার বাড়িতেই হঠাৎ ভাবেই এটা হয়েছে সেই জন্যই আমি ভাবলাম একবার আপনাদের থেকে জেনে নিই যে আপনাদার সেম সমস্যা হয়েছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই তালে আমি একটা কাজ করি না ওই বিদ্যুৎ বোর্ডের যে জরুরি হটলাইন আছে সেখানে একবার ফোন করে অভিযোগটা জানাই কারণ অকেশানেও আছে বুঝতেই পারছেন ঠিক আছে আমি একবার ফোন করে নিচ্ছি হ্যালো হ্যাঁ নমস্কার দাদা আমি বিদ্যুৎ বোর্ডের জরুরি হটলাইনের সা কারোর সাথে কথা বলছি কি হ্যাঁ বলছি হঠাৎ করেই না আমার বাড়ির বিদ্যুৎ সংযোগটা চলে যায় আর আমার বাড়িতে একটা আয়োজনও আছে তো বলছিলাম কি দাদা একটু কোনোভাবে জানাতে পারেন যে কেন হঠাৎ হলো বা এটা একটু তাড়াতাড়ি যদি আসে তাহলে খুব ভালো হয় বিদ্যুৎটা তাহলে আপনি একটা কাজ করুন না দাদা আমার অভিযোগটা একটু নিয়ে নিন আর একটু আমাদের সা সহায়তা করুন কারণ সন্ধ্যাবেলায় আজকে আমাদের অনুষ্ঠান আছে খুব সম্ভব তা যদি তাড়াতাড়ি সম্ভব হয় না তাহলে আপনি একটু যদি সন্ধের মধ্যে আমাদের বিদ্যুৎটা আবার চালু করার ব্যবস্থা করেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ